আমি পরিবারের সাথে ভ্রমণ করতে যাই পরিবারের সাথে এবং বন্ধুবান্ধবদের সাথে আমি ভ্রমণ করতে যই পরিবারের সাথে ভ্রমণ করতে গিয়ে একটা মজা সবাই মিলে গেলাম খুব আনন্দ আনন্দ করলাম খেলাম দেলাম তারপর বাড়ি আসলাম যেমন মা বাবা দিদি ঠাকুমা দাদু সবাই মিলে একসাথে গেলাম খুব মজা করলাম সবার সাথে ঘুরলাম ফিরলাম খেলাম দেলাম দিয়ে তারপর বাড়ি আসলাম তাহলে কতটা মজা হচ্ছে সবাই মিলে যাচ্ছি ও এনজয় করছি ঘুরছি আনন্দ করছি ফূর্তি করছি দিয়ে বাড়ি আসছি এক দিন সারাদিন কেটে গেল বন্ধুবান্ধব বন্ধু বন্ধুবান্ধবদের সাথে এনজয় করতে খুব ভালো লাগে মজা করতে ওদের সাথেও সবাই মিলে গেলাম বন্ধুবান্ধব সবাই একসাথে গেলে একটা মজাই আলাদা সবাই মিলে গেলাম গিয়ে সে কত কিছু ঘুরলাম দেখলাম শুনলাম সবাই মিলে কত আনন্দ কত মজাই করলাম গিয়ে দিয়ে খুব এনজয় হচ্ছে খুব খুব মজা হচ্ছে খুব সবাই মিলে ঘুরে টুরে সবাই মিলে আসলাম এর একটা মজাই আলাদা বন্ধুবান্ধবদের সাথে আর ফ্যামিলির সাথে ভ্রমণ করতে গিয়ে খুব মজা আমার খুব আমার খুবই ভালো লাগে ওই জন্য আমি যেতে পছন্দ করি আমার খুব ভালো লাগে খুব খুব